আমি একবার আমার ফ্যামিলি নিয়ে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে খুব ভালো লেগেছিলো বহু জায়গার থেকে বহু মানুষ ওখানে এসেছিলো এবং অনেক তাদের হাতের কাজ গলার মানে নানারকম জিনিস ওখানে বিক্রি হয় সোনাঝুরির হাট বলে ওটা সোনাঝুরি হাট তো সোনাঝুরি হাটে তো ওখানে হাতের কাজ অনেক কিছুই বিক্রি হচ্ছিলো ভিড় প্রচন্ড ভিড় এবং তার মাঝখানে দেখলাম কিছু আদিবাসী পরিবার আর কি বেশ সাত আটজন মিলে চারজন মহিলা চারজন পুরুষ করে ওরা সুন্দর আদিবাসী নৃত্য করছে আমার ওটা দেখে খুব শখ হয়েছিল ওদের সাথে তালে তাল মিলিয়ে হাতে হাত মানে সুন্দর করে নাচটা করেছিলাম আমার পুরো পরিবার এবং আমরা খুব খুশি ওখানে ওদের সাথে ওটা সঙ্গ দিতে পেরে তো ভালো লেগেছে ওই জিনিসটা ওখানে